হ্যাঁ বলুন হ্যাঁ আমি মা ফুলের দোকান থেকে বলছি বলুন

হ্যাঁ আমি আপনার অনুষ্ঠানের জন্য ফুলের ব্যবস্থা করে দিতে পারবো আচ্ছা আচ্ছা আপনার যে ফুলের অর্ডার আপনি দিয়েছেন সেই সব ফুলগুলো আপনাকে আমি বাড়িতে পৌঁছে দেব তার রেটটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি রজনীগন্ধার স্টিক আপনার পড়বে দেড়শো টাকা করে আর গোলাপ পড়বে পঞ্চাশ টাকা পিস কেমন আর রজনীগন্ধার যে বড়ো মালা দুশো থেকে আড়াইশো টাকা দাম আছে আরো যদি বিভিন্ন ধরনের ফুল দরকার পড়ে তাহলে আপনি আমাকে বলতে পারেন আচ্ছা আপনি আমার দোকানের অনেক দিনের গ্রাহক আপনি আসুন এসে ফুল দেখে তারপরে আপনার সাথে একটা দরদাম ঠিক করা হবে ঠিক আছে আপনি আসুন আমার দোকানে কাল সকালে এসে পরে আপনি সঙ্গে একটা দামদর করে ঠিক করে দেব আপনার যে উৎসবের ফুলগুলো লাগবে সরবরাহ আমি করতে পারবো আপনি আসুন কালকে এসে সম্পূর্ণ কথাটা এখানে ধরা হবে না না না আপনার বাড়িতে পৌঁছে দেবে আমার দোকানের যে স্টাফেরা রয়েছে তারা আপনার বাড়ি অবধি আপনার যে যে ফুলের আপনি অর্ডার করছেন সেই অর্ডারের ফুল সম্পূর্ণটাই আপনার বাড়িতে তারা পৌঁছে দেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার দোকানে যারা স্টাফেরা রয়েছে তারা আপনার বাড়িতে গিয়ে উৎসবের জন্য যে সাজানো গুছানোর ব্যাপারটা রয়েছে আপনি ডিজাইনটা যদি বলে দেন ওরা সেই ডিজাইন হিসেবে করে দেবে নয়তো আমার কাছে যে ডিজাইন রয়েছে সেই ডিজাইন অনুসারে ওরা কাজকর্ম করবে দরকার পড়লে আমি নিজে গিয়ে ওদের সাহায্য করবো না না না না না ওদেরকে আপনাকে কিছু দিতে হবে না ওদের সাথে আমি বুঝে নেব যেহেতু ওরা আমার দোকানের স্টাফ আমি ওদেরকে পেমেন্ট করবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম কাল আপনি সকালে আসুন কাল সকালে আপনি আসুন আপনি দোকানে বসে আপনার সাথে কথা হবে হুম আচ্ছা ঠিক আছে সুস্থ থাকুন ভালো থাকুন আচ্ছা রাখছি হুম রাখুন